আমি যখন গ্রামের বাড়ি গেছিলাম তখন ওখানে খুব ভালো চাষ হয়েছিলো ফলের তারপরে সবজির অনেকরকম সবজির তাই আমি চেষ্টা করেছিলাম আমার মাকে রান্না করে খাওয়ানোর আমি রান্না করেছিলাম আর মা ওটা খেয়ে খুব ভালো বলেছিলো কারণ আমাদের আমরা তো শহরে থাকি তো এখানে অনেক ফল ফুল ভেজাল থাকে কিন্তু ওখানে একদম ফ্রেস কোনও কেমিক্যাল ছিল না আর মা আসল টেস্টটা পেয়েছিলো যে কেমন ফলের টে সবজির টেস্ট হয় তাই আমার খুব ভাল লেগেছিলো যে মায়ের মা সুস্থ খাবার খেতে পেরেছে